আমার বাগানে অনেক ফুল ও ফল জন্মায় এই ফুলগুলোকে অনেকে নিয়ে যায় সকালবেলায় তারা দেবতার পায়ে সমর্পণ করার জন্য সেই ফুলগুলোকে নিয়ে যায় এছাড়া ফুল আমাদের পাশের বাড়িতে যারা ওই বয়সন্ধিকালের যে যুবকগুলো রয়েচে তারা তাদের প্রেমিককে অথবা প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার জন্য সেই ফুলগুলোকেও কখনো কখনো নিয়ে যায় বিষ অনেক ক্ষেত্রে আমি সেই ফুলগুলিকে বিক্রয় করি অনেক ক্ষেত্রে ফুলগুলো এমনিতেই দিয়ে দিই আর ফলগুলো আমি খাই কখনো কখনো সেই পেয়ারা পেকে গেলে বা পচে গেলে সেই ফল মাঝে মাঝে গো খাদ্যে পরিণত হয় কখনো কখনো ফল বিক্রয় করি কখনো কখনো ফল পাশের বাড়ির মানুষকে এমনিও দিই কখনো কখনো বাঁদর ছাগল এসে ফলের নিজেরা খেয়ে নেয়